নাচ বরাবরই ছিল পুরনো দিনেও ছিল এখনও নাচ আছে পুরনো দিনের নাচের ছন্দ বা তাল ধীরগতিতে ছিল তাই নাচের যে নাচের যে ধারাবাহিকতা তা একটু ধীরগতিতেই হত এখনকার যে তাল সে তাল খুবই সক্রিয় হয়ে উঠেছে এবং মানুষ অনেক সক্রিয় হয়ে গেছে এবং তালের সাথে সাথে নাচেরও পরিবর্তন হয়েছে যা মানুষকে প্রভাবিত করেছে এবং নতুন নাচ ও পুরনো নাচ নাচ একই খালি চিন্তাধারা মানুষের পরিবর্তন হয়েছে